আমার এলাকায় উপলব্দ যে স্পোর্টস ফেসিলিটিগুলো আছে সেগুলোতে বিভিন্ন ধরনের বয়সের মানুষের জন্য খেলাধুলা রাখা হয় যেমন বাচ্চাদের জন্য চামচ গুলি বা দৌড় প্রতিযোগিতা বাড়িল গৃহবধূদের জন্য মোমবাতি প্রতিযোগিতা বা শঙ্খ বাজা প্রতিযোগিতা আর বাড়ি পুরুষদের জন্য আছে পুকুরে হাঁস ধরার প্রতিযোগিতা বা কলা গাছে ওঠা প্রতিযোগিতা এইসব বিভিন্ন ধরনের প্রতিযোগিতা মানুষকে রাখা হয় এইসব সুবিধাগুলো খেলাধুলো বিভিন্ন ধরনের সরঞ্জাম বিভিন্ন ধরনের আউট ডোর অঙ্কন প্রতিযোগিতা এগুলো মানুষকে রাখে এ ভালো এইসব বিভিন্ন ধরনের প্রতিযোগিতার মাধ্যমে আমাদের গ্রামে স্পোর্টসের যে অনুষ্ঠানটি হয় সে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয় এই সম্পন্ন করার জন্য মানুষ প্রচুর ভালো থাকে মানুষের স্পোর্টসের মধ্যে থাকলে মানুষের মন ভালো থাকে মানুষের শরীর ভালো থাকে মানুষ নিজেই ভালো থাকে মানুষের শরীরে কোনো রোগ বিসুখ কিছুই হয় না